আগামীকাল আমি সুইগিতে দু প্লেট বিরিয়ানি এক প্লেট চিকেন চাপ দুটো চিকেন রোল একটা ডিমের কাটলেট এইসবগুলো অর্ডার করেছিলাম আর এইগুলো অর্ডার রশিদ ডাউনলোড করার জন্যে আমি প্রথমে ঢুকলাম হচ্ছে সুইগি অ্যাপে তারপরে সেই অ্যাপ থেকে গেলাম হচ্ছে কার্টে কার্টে গিয়ে সেখান থেকে মাই অর্ডারে গেলাম মাই অর্ডার থেকে তারপরে অর্ডারের রশিদ ডাউনলোড করলাম